হ্যাঁ ডক্টর বলছি ডক্টর মিত্র বলছি আমার তো আজকে আজকে তো চেম্বারে বসার ডেট নয় যদি

ও শুনুন না আমি তো আজকের চেম্বারে বসতে পারবো না আপনি হসপিতে চলে আসুন বাঙুর হসপিটালে হ্যাঁ হ্যাঁ আপনি এমারজেন্সিতে সিট পেয়ে যাবেন আপনি চলে আসুন আমি এখন ওখানে আজকের এতে আছি আপনি ওয়ার্ডে আছি আপনি চলে আসুন ওখানে আপনাকে ডেকে নোবো আপনার আপনি অসুস্থ

ওহ হ্যাঁ হ্যাঁ আপনি ভাঙ্গর হসপিটালে চলে আসুন সেখানে এসে আপনি সমস্ত কিছু আর এ হয়ে যাবে আপনার আপনি আমার চেম্বারে চলে আসেছেন আমার তো চেম্বার আজকে খোলার ডেট নয় আপনি আমার হসপিটালে চলে আসুন এমনি আপনার মায়ের কী সমস্যা হচ্ছে

না না শুনুন না আপনি নিয়ে আসুন এখানে তো আরও অনেক ডাক্তার আছেন এমনি ওনার কী সমস্যা হচ্ছে আমি জানতে চাইলাম এখন জ্বরের কি কোনো ওষুধ খাইয়েছেন আপনি আর শুনুন না আপনি সঙ্গে কোনো গ্যাসের ওষুধ খাইয়েছেন ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনি ওনাকে গ্যাসের ওষুধ আর প্যারাসিটামল খাইয়েছেন এখন আর ওষুদ দেবেন না আবার ছ ঘন্টা পরে ওষুধ দেবেন আপনি ওকে ওনাকে নিয়ে আপনি চলে আসুন বুঝেছেন ওনাকে নিয়ে চলে আসুন হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি চলে আসুন আপনি ওখানে আসুন এসে আপনার আপনি একেবারে এমারজেন্সি নিয়ে চলে আসুন আপনার মাকে নিয়ে আপনাদের দেখে নিচ্ছি সেরকম হলে আপনাদের কোনো যদি বেশি কিছু হয় তো আরও বেশি ট্রিটমেন্টের জন্য আরও অনেক ডাক্তার আছে আমি কথা বলে নিচ্ছি কনসাল্ট করে নিচ্ছি ঠিক আছে আপনি চলে আসুন হুম হুম হুম